পূর্ব বর্ধমান জেলা প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সুযোগগুলো হচ্ছে যেরকম স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যেমন সরকারি সরকারি কলেজে পড়লে যেমন খরচা কম হয় সরকারি স্কুলে পড়লে যেরকম খরচা কম হয় এবং প্রাইভেট স্কুল কলেজে যদি পড়াশুনা করা হয় সেগুলোতে খরচা একটু বেশিই হয়